আমার ভ্রমণের মধ্যে সেরকমভাবে কুসস্কারের আওতায় পড়িনি তবে যে সময় কুসস্কার ভ্রমণের সময় দেখেছি তার মধ্যে ছ নিজেদের মধ্যে ছোঁয়া জাতির যে ব্যাপার থাকে সেটার সেটার মাঝে মধ্যে লক্ষ্য করা যায় লক্ষ্য করেছি তো সেই কুসংস্কার তেমনভাবে নয় ছোঁয়ার জন্য বিভিন্ন যে সম্পদায় আছে তাদের ছোঁয়ার ব্যাপারে থাকে তাদের জল বোতল থেকে নেওয়া এইসবগুলোর মধ্যে কিছু কিছু জিনিস চোখে পড়ে সেইভাবে কুসংস্কারের ভ্রমণের সময় লক্ষ্য করিনি